আমার অনেক ফুলগাছ আছে ফুলগুলি যখন শুকিয়ে যায় তখন তার বীজ বের করি তারপর সেগুলিকে প্রথমে রোদে ভালো করে শুকনো করা হয় এবং তারপর সেগুলিকে কিছুদিন রাখার পর জমিতে মাটি কুপিয়ে বীজ লাগাই এরপর যখন গাছ বেরোয় সেটা তুলে কিছু বিক্রি করা হয় আর বাকিটা আবার ভালো জায়গায় লাগিয়ে যখন গাছ বড়ো হয় আর ফুল হয় সেই ফুল দেখতে অনেক সুন্দর লাগে এবং কিছু ফুল আবার বিক্রিও করি আমি চেষ্টা করছি এই কৌশল আরও উন্নত করার যাতে আরও ফুলগাছ বেশি হয় ফলে সেগুলির দ্বারা একটি ব্যবসা খোলা যায় গাছ বড়ো হলে যাতে পোকায় না খায় তার জন্য সার ব্যবহার করি যদি মাটি ভালো হয় তাহলে গাছটিও ভালো হয় এবং ফুলও অনেক বেশি পরিমাণে হয়